হ্যালো আমি সাংসঙ্গাবাদ থেকে বলছি আমার ভীষণ মাথায় ব্যথা আমি কী করতে পারি হ্যাঁ এই পড়ে গিয়েছিলাম তা এক মাস আগে তিরিশ দিন আগে চোট অল্প লেগেছিল এখন অল্প অল্প ব্যথা কিন্তু আমি সারব কী করে কী ওষুধ দিলে ভালো সারতে পারে হ্যাঁ এছাড়া আমার একটু সর্দি কাশি টাশি হচ্ছে আমি নানা রকম ওষুধ খেয়েছি আর কী আচ্ছা এ কোথায় কোথায় যেতে হবে আচ্ছা ঠিক আছে আগের প্রেস্ক্রিপশন ওষুধ পত্র সব ওষুধ পত্রের প্রেস্ক্রিপশন নিয়ে যাব আচ্ছা ঠিক আছে বাড়ির কাউকে সঙ্গে করে নিয়ে যেতে হবে হ্যাঁ তাহলে আমি যাব